আমি শেষ বইটি পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা এবং সেই বইটা আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিলো অমিত লাবণ্যর যে প্রেম প্রেম করে যে তাদের বিয়ে হয় নি সেই অমা রবীন্দ্রনাথ ঠাকুর যে দেখিয়েছিলেন যে বিয়ে ছাড়াও মানুষের জীবনে আরো ভালোবাসার সম্পর্ক থাকতে পারে এবং শেষে অমিত কেতকীর কাছে ফিরে যাওয়া লাবণ্য লাবণ্য শোভনলালকে বিয়ে করা এইটার মাধ্যমে আমি বুঝেছিলাম যে প্রেমেই জীবনের পরিসমাপ্তি ঘটতে পারে না এবং পেম যদি প্রেম কথাটা বিবাহের থেকে বেশি জ্যান্ত যদি বিয়ে হতো হয়তো ওদের ভালোবাসাটা অতটা থাকতো না কিন্তু প্রেম ছিলো বলে তারা বিয়ে করতে চায় নি প্রেমটাকে বিয়ের বন্ধনে তারা বাঁদতে চায় নি আবদ্ধ করতে চায় নি তাই তারা চেয়েছিলো যে তাদের ভালোবাসাটা যেন জ্যান্ত থাকে